আমি কিছুদিন আগে অনলাইন থেকে একটি কন্ডিশনার কিনি তো আমার তার আগে একটি শ্যাম্পু আমি কিনেছিলাম শ্যাম্পুটার পরে আমার কন্ডিশনারটা নেওয়া হয়নি তো আমি যে কোম্পানির নিয়ে গেছিলাম তার উলটো একটি কোম্পানির আমাকে কন্ডিশনার পরে নিতে হয় তা আমি ভেবেছিলাম হয়তো কন্ডিশনারটা ভালো হবে না কিন্তু আমি নেওয়ার পর বুঝতে পারি যে কন্ডিশনারটা কতটা ভালো যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দরই কিন্তু ওটা কাজ করে মানে আমাদের শ্যাম্পু করার পর যে কন্ডিশনারটা যেই কাজে লাগে চুলটাকে একটু মসৃণ করার জন্য বা চুলটা একটু সাইনি দেখানোর জন্য সেটা কিন্তু এই কন্ডিশনারটা করে দেয় তো এর বাজেটটাও খুব কম ছিল মানে খুব ফ্রেন্ডলি ছিল আমি তো সেই জন্যে আরও নিয়ে নিয়েছিলাম যে কম দামে এতো সুন্দর একটা জিনিস পাবো সেই জন্য আমি নিয়ে নিই তো পরে বুঝতে পারিনি যে কন্ডিশনারটা সত্যি এতোটা ভালো হবে বলে আর এটা কম দামে অনেকটা করে দিয়েছিল মানে ধরুন ওই ডেড়শো টাকায় আপনাকে চারশো গ্রাম ধরিয়ে দিয়েছিল বুঝতে পারছেন তাহলে কতটা কম দামে দিয়েছিল মানে যেহেতু এখনকার জিনিসের এতোটা দাম বেড়েছে সে জায়গায় ওটা অনেকটা অফারে আমি পেয়েছিলাম তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে কন্ডিশনারটা সত্যিই খুব ভালো মানে আমি বুঝতে পারিনি যে আমার মানে এই এতো সুন্দরভাবে আমি জিনিসটি এতো সহজে পেয়ে যাবো